দুহাজার সতেরো সালের সাতই এপ্রিল পূর্ব বর্ধমান জেলা গঠিত হয় এই জেলাটি আগে বর্ধমান জেলা নামে পরিচিত ছিল পরে এটি পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান এই দুটি ভাগে বিভক্ত হয়ে যায় সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস প্রশাসনিক সুবিধার জন্য এই জেলাটি প্রতিষ্ঠিত করেন এই জেলার অনেক ইতিহাস রয়েছে এই জেলাটি বছরের পর বছর ধরে অনেক পরিবর্তন হয়ে চলে আসছে বর্ধমান জেলা প্রধানত কৃষিপ্রধান জেলা এখানকার জীবিকা হলো কৃষি আগে এখানে চারিদিকে শুধুই মাঠ দেখা যেত এবং ধান গমের চাষ হতো এখন এখানে মাঠের পরিমাণ অনেক কমে গেছে এখন হয়ে গেছে বড় বড় ফ্ল্যাট বড় বড় বিল্ডিং নার্সিং হোম হাসপাতাল বড় বড় রাস্তা জি টি রোড বি সি রোড ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি এছাড়াও এখানে অনেকরকম কারখানা তৈরি হয়েছে শিল্প গঠিত হয়েছে হাসপাতাল তৈরি হয়েছে এখানে অনেক বিশ্ববিদ্যালয় অনেক বিদ্যালয় তৈরি হয়েছে মানুষের শিক্ষা শিল্পের অনেক উন্নতি ঘটেছে পূর্ব বর্ধমান জেলায় এছাড়াও প্রযুক্তিবিদ্যাও উন্নতি ঘটেছে এবং অনেক প্রযুক্তিরও উন্নয়ন হচ্ছে এই জেলা থেকে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের কথা আমরা জানতে পারি যেমন হচ্ছে তেজচাঁদ মহারাজাধিরাজ তার ছেলে উদয়চাঁদ বিজয়চাঁদ ইত্যাদি এরা বর্ধমান জেলায় রাজবাড়ি তৈরি করেছেন এছাড়াও তৈরি করেছেন কার্জন গেট অনেক বিশ্ববিদ্যালয় এছাড়া বিদ্যালয় তৈরি করেছেন